প্রথমত সেলাই শিখতে গিয়ে আমার অনেক ভুল হয়েছে মেশিনের যে ববিনটা সেটাও ঠিক করে লাগাতে পারিনি তাতেও ভুল হয়েছে তারপরে সেলাই করা ট্যাড়াব্যাকা ট্যাড়াব্যাকা অনেক কিছুতে ভুল হয়েছে ঠিকভাবে হচ্ছিলো না সোজা সেলাই হাতে ছুঁচ ও ঢুকে গেছিলো অনেক দিন ধরে ভুগেছি সুচ ফোটার কারণে তাও হাল ছাড়ি নি তারপরে সুস্থ হয়ে আবার মেশিন চালিয়েছি অনেক ভুল হয়েছে মানে দেরি হয়েছে শিখতে সোজা সেলাই তো হতো না কাগজের উপরে কাপড়ের উপরে সেলাই করতাম ট্যাড়া ব্যাকা হতো আবার সেলাই করতাম আস্তে আস্তে ধৈর্য ধরে সেলাই করতাম ধৈর্য হারালে তো চলবে না সেই জন্য ধৈর্য ধরে সেলাই করেছি সেলাই শিখেছি তারপর আমার বৌদি আছে সেও আমাকে হেল্প করেছে হাতে ধরে সেলাই শিখিয়েছে ববিনটা কীভাবে মেশিনে লাগাতে হয় কীভাবে কাপড় ধরতে হয় কোথায় পা দিতে হয় সেগুলো বৌদি শিখিয়েছে অনেক দিন ধরে অনেক ভুল হয়েছে তাও আমি ধৈর্য রেখে ধৈর্য ধরে সেলাইটাকে আমি শিখেছিলাম